আমার যেকোনো মনস্তাত্ত্বিক গল্প মনস্তাত্ত্বিক উপন্যাসগুলো খুব ভালো লাগে আমি সাম্প্রতিক সব সবে পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস সে বইটি আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে এবং আমি যদি সবসময় আমাকে বই পড়তে বলে আমি তাহলে যে কোনও মনস্তাত্ত্বিক উপন্যাস মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্পই আমি পড়বো আমি সেইটাকেই বিষয়বস্তু হিসাবে গ্রহণ করবো চোখের বালি আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছে আমাকে আমার খুব ভাল লেগেছে যে কোনও মনস্তাত্ত্বিক উপন্যাসই আমি সবসময় প্রেফার করবো